আমার পাহাড় পর্বত খুব ভালো লাগে আমার এই সব পাহাড় পর্বত ঘুরতে আমি ভালোবাসি একবার আমি পাহাড়ে গিয়েছিলাম সিকিমে ঘুরতে গিয়েছিলাম তা সেখানেই জিরো পয়েন্টে আমাকে নিয়ে গিয়েছিল খুব বরফ বরফের মধ্যে দিয়ে আমি হাঁটছিলাম হাঁটতে হাঁটতে দেখলাম খুব সুন্দর জায়গাটা আমার খুব ভালো লাগলো সেই বরফগুলোর উপর হাঁটতে হাঁটতে আমি যেন পাহাড়ের উপর মনে হচ্ছে উঠে গেছি তারপরে ওখান থেকে আস্তে আস্তে নামতে আমার খুব ভালো লাগল এবং পাহাড়টা যে এত সুন্দর জায়গা যে বলে তারপরে আমরা ওখান থেকে হোটেলে গেলাম হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলাম এরপরে আর একটা জায়গা আমরা ঘুরতে গেলাম সেখানে ওটাও পাহাড় মতন ওখানে কোনো মানে পাখি টাখি দেখা যায় না সেই পাহাড়ে গিয়ে আরো ভালো লাগল শুধু মনে হচ্ছে যে জলে জল জল জল দেখে আমাদের খুবই ভালো লাগে আর আমার পাহাড় পর্বত ঘুরতেও খুব ভালো লাগে